আমি সানলাইট ব্যবহার করি জামাকাপড় তো কাচই রোজই কাচা পরে কেন বাড়িতে বাচ্চা আছে সবারই আছে আর এই যা ভ্যাপসা গরম পড়েছে জামাকাপড় রোজই কাচতে হয় না কাচলে সেই জামাকাপড় পরা যায় না রোদ্দুরে দিই ছাদে দিয়ে দিই রোদ্দুর উঠলে ছাদে দিই আর এই এখন বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে তখন ঘরে দিয়ে বারান্দায় দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে শুকাতে হয় শীতকালেও তাই যদি সেরকম রোদ্দুর উঠলো দেখলাম একটু রোদ্দুর উঠেছে তখন ছাদে একটু মেলে দিলাম শুকিয়ে গেল নিয়ে আসলাম আর যদি দেখি যে না আজকে রোদ্দুরও নেই একটু হাওয়া আছে তাও মিলি তারপর দেখছি না একদম অন্ধকার করে এসেছে তখন কী করি ঘরেই মিলে দিই ঘরেই আস্তে আস্তে শুকিয়ে যায় জল আমরা অপচয় করি না যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার করি কেননা জলের আমরা অনেক কষ্ট করেছি ওই জন্য আমরা অপচয় করি না